হ্যালো হ্যাঁ কাকু আমি আর্মস্টার কোম্পানির আপনার দোকানে একটা জুতো নিতে চাই সেই জুতোটা কি আপনার দোকানে আছে আর্মস্টার কোম্পানি

সে আর্মস্টার কোম্পানি এটা কি আপনার দোকানে আছে আর্মস্টার আমার ঠিক শক্ত হলেই চলবে নয় নাম্বার সাইজ আমার তো তিনশো সাড়ে তিনশোর মধ্যে ঠিক আছে ঠিক তাহলে আমি বিকালবেলা যাব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ